হ্যালো হ্যাঁ আমার ফোনটা কেনা হয় বেশ মাসখানেক আগে তবে রেডমি আছে রিয়েলমি খুব ভালো ফোন মানে খুব ইয়ে আর কি ব্যাটারি ব্যাটারির এমএইচটা খুব ভালো ব্যাটারি অনেকক্ষণ ধরে ব্যাটারির কাজ মানে অনেকক্ষণ ধরে কাজ করলেও আমার ব্যাটারি মোবাইলের ব্যাটারিটা ঠিক অনেকক্ষণ ধরেই থাকে আর এমনি খুব ক্যামেরারও এ খুব ফ্রন্ট ক্যামেরা আর পিছনের ক্যামেরা দুটোই খুব মানে খুব ভালো আর আর এমনি ফ ফোনও নেটওয়ার্কও খুব নেটওয়ার্কও খুব ভালো থাকে আর আর তার সাথে ক্যা ক্যামেরার ইটা কোয়ালিটিটাও খুব ভালো ফটো তুলতে গেলে খুব সুন্দর ফটো আসে আর ব্যাটারিটাও অনেকক্ষণ ব্যাটারিটা অনেকক্ষণ ভালো থাকে আর